মাছ ধরার বিষয়ে আমরা আগে ঠাকুমা দিদার কাছ থেকে অনেক পৌরাণিক কাহিনি শুনেছি যে মাছ ধরতে যাওয়ার আগে যে ছিপটি বঁড়শিটি নিয়ে যাবে মাছ ধরতে সেটিতে তিনবার থুতু ফেললে এবং যে জলাশয়ে মাছ ধরতে যাওয়া হচ্ছে সেই জলাশয়ের জলে ওই ছিপটিকে দিয়ে তিনবার আঘাত করলে ভালো মাছ পাওয়া যায় এছাড়াও যে জলাশয়ে যায় মাছ ধরতে যাওয়া এ যাচ্ছে সেইখানে গিয়ে জল দেবতার কাছে ভালো করে প্রণাম করে নেবে আমরা কিন্তু এইগুলো ঠিকঠাক মানি না কারণ এইগুলি আমাদের ঠিকঠাক কাজ করেনি কোনও দিন এগুলো আমরা দু একবার করে দেখেছি তাই আমরা এইগুলো এড়িয়ে যেতেই চাই